পুরুলিয়া জেলাকে লাল মাটির দেশ বলা হয় পুরুলিয়া জেলা জঙ্গলে নদীতে ঘেরা একটি জেলা আর এই জেলার আগে রাস্তাঘাট খুব একটা উন্নত ছিল না আস্তে আস্তে এই জেলার রাস্তাঘাট উন্নত হতে থাকে পরিবহন ব্যবস্থা উন্নত হতে থাকে এই জেলার সবচেয়ে বড় পর্বত হচ্ছে অযোধ্যা পাহাড় যে পাহাড়ে এপার থেকে ওপার যাতায়াতে তেমন একটা খুব একটা ভালো ব্যবস্থা ছিল না পাহাড়ের মধ্যে যেসব গ্রামরা মধ্যে আদিবাসীরা থাকত তাদের যাতায়াত করতে প্রচন্ড অসুবিধা হতো যার ফলে এই পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে আর এই রাস্তা বানানোর ফলে অজস্র পর্যটন পুরুলিয়াতে আসা যাওয়া শুধু হয় এবং এই পুরুলিয়া জেলার আগে চারপাশে যেমন ঝাড়খন্ড আছে ঝাড়খনে যাতায়াতের খুব একটা ভালো বন্দোবস্ত না থাকার ফলে আশেপাশের জেলাগুলোর সাথে পুরুলিয়ার এক খুব একটা যোগাযোগ হত না তাই পুরুলিয়াকে পিছিয়ে পড়া জেলা বলা হত যার ফলে পুরুলিয়া অনেক শিক্ষার দিক থেকে পিছিয়ে যায় সাহিত্যের দিক থেকে পিছিয়ে যায় আস্তে আস্তে ওই জঙ্গল আর নদীকে রাস্তাঘাটে পরিণত করার ফলে পুরুলিয়ায় আস্তে আস্তে উন্নতি হতে থাকে